হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ম্যাম নমস্কার ম্যাম হ্যাঁ বলছি আপনার সঙ্গে আমার একটু কথা ছিলো মানে আমার ছেলেকে অ্যাডমিশানের করাতে চাই বালিগঞ্জ গভার্মেন্টে আপনাদের ওখানে প্রসিডিউরটা যদি একটু জানাবেন মানে ফর্ম কবে দাওয়া হবে তারপরে অ্যাডমিশান টেস্ট কবে নেওয়া হবে এবং কী কী কীভাবে প্রিপারেশান করাবো ছেলেকে কোন সাবজেক্টের ওপরে নাওয়া হবে এগুলো যদি একটু আমাকে বলেন আচ্ছা ম্যাম আচ্ছা ম্যাম আপনাদের মানে টাইমিংটা মানে কোন কোন টাইম থেকে কোন টাইম অবদি আমাদের মানে গেলে ভালো হয় আনতে মানে সকাল আচ্ছা আচ্ছা ম্যাম ঠিক আছে ম্যাম আচ্ছা ম্যাম ঠিক ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ ম্যাম হ্যাঁ ম্যাম ঠিক আছে